আমি নতুন ব্যবসা শুরু করতে চাই সেইটি হচ্ছে সেলুন কারণ সেলুনে লাভ বেশি খরচ কম এবং কম ইনভেস্টে বেশি রোজগার হয় সেলুনে এখন অত্যাধুনিক ব্যবস্থার জন্য এদের খাটালিও কমে গেছে কারণ উন্নতমানের মেশিন বেরিয়েছে এখন মেশিন ছাড়া কিছুই হয় না হ্যাঁ কিছু কাজ করতে গেলেই সমস্ত মেশিন আর অত্যাধুনিক ফেসিয়ালের দামও কম কিন্তু ফেসিয়াল কম দামে কিনে বেশি দামে রোজগার করা হয় একটা মানুষকে ফেসিয়াল করতে গেলে অনেক টাকা রোজগার হয় আর চুল দাড়ি কাটতে গেলেও অনেক টাকা রোজগার হয় কম ইনভেস্টে